হ্যালো ম্যাম বলছি আজকে কখন ক্লাস হবে সেটা যদি একটু বলতেন খুব ভালো হয় আচ্ছা স ম্যাম কী কী নিয়ে যেতে হবে আজকে সাথে করে ডান্সের জন্য কী কী ড্রেস

ঠিক আছে ম্যাম বলছি ম্যাম গানের কি টিচার আজকে কি আসবেন তাহলে কি গানের খাতাটা নিয়ে যেতাম সেজন্যেই ফোন বলছিলাম ঠিক আছে ম্যাম তাহলে আমি আটটার সময় চলে যাবো ঠিক আছে ম্যাম রাখছি ম্যাম